হুম কেমন আছিস কতো দিন পর দেখা হলো বল বস বস এখানে বস হুম ওই চলছে কতো দিন পর দেখা হলো বল প্রায় প্রায় সেই কলেজে পুজোর সময় ঘুরতে গেছিলাম সেই দেখা হয়েছিলো আর এই তা কাজ কাম ঠিকঠাক চলছে নাকি কিছু করছিস কাজ টাজ চল বসি ওই আছি সব মোটামুটি টুকটাক কথা বলে সবাই আর কী করা যাবে সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে বলছি যেটার জন্য দেখা করা বলছি তুই আমি সবই তো দুজনেই তো সব উদ্যোগ নিয়ে করি আর তো বেশ কেউ সেরকম কিছু এ করে না তো বলছি যেমন আগেরবারে পিকনিক হলো এবারে ভাবছি চল শান্তিনিকেতনে ঘুরতে যাই ভালো হবে না পুজোর সময় আমারও একটু অফিসে ছুটি আছে হ্যাঁ চল হ্যাঁ শান

না আমি তো যাই নি তোরা গিয়েছিলিস ওই জন্য ভাবলাম তোর সাথে তুই ভালো বলতে পারবি কারণ আমি তো যাই নি এর আগে কখনো তোরা তো একবার গিয়েছিলিস তাও তুই অর্ক ওরা তো গিয়েছিলিস আচ্ছা তাহলে তাহলে সবার সাথে আগে কথা বলে সবার সাথে কথা বলে হ্যাঁ তাহলে গেলে খুব ভালো হয় দেখা যাক আচ্ছা আমার বাস চলে এসছে হ্যাঁ আমার বাস চলে এসছে ওই আমি তো চলে যাবো আচ্ছা আবার কবে দেখা হবে জানি না হুম তো আমিও কথা বলে দেখছি তুইও কথা ব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ